কেউ যদি অসুস্থ হয় তার কখনোই রিচ খাবার খাওয়া ভালো নয় তাহলে তার অসুস্থ শরীর আরও অসুস্থ হয়ে যাবে তার হালকা খাবার খাওয়াটাই অনেক উপকার তাতে সে তাড়াতাড়ি অনেক সুস্থ হয়ে উঠতে পারবে সবজির মধ্যে তাকে হালকাভাবে কাঁচকলা লাউডাঁটা এছাড়াও বিভিন্ন ধরনের সবজি দিয়ে ঝোল করে দিতে হবে সেই সবজিগুলো খাওয়াও উপকার এবং সেই ঝোলটাও তার শরীরের পক্ষে অনেক উপকার এবং সে যদি মাছ খেতে ভালোবেসে থাকে তাহলে তার জন্য সাধারণত জ্যান্ত মাছ রান্না করে দেওয়া অনেক ভালো জ্যান্ত মাছের মধ্যে কই শিঙি মাগুর এগুলো খাওয়া খুবই গুরুত্বপূর্ণ মাগুর খেলে আমাদের শরীরের অনেক রক্ত বাড়ে সে দুর্বল হওয়ার কারণে তার শরীরে রক্ত অনেক অংশে কমে যেয়ে থাকে এ ধরনের মাছগুলো খেলে তার শরীরের রক্ত বাড়বে এছাড়াও তাকে যদি সবজি দিয়ে বা মাংস দিয়ে হালকা করে স্যুপ করে দেওয়া যায় সেটাও তার ক্ষেত্রে খাওয়া অনেক উপকার